আমার বাড়ির পাশে কিছু জেলেদের বাসস্থান সেখানটা প্রায় অনেকটাই জেলে পাড়া নামে পরিচিত সেখানে শুধুমাত্র জেলে সম্প্রদায়রাই থাকেন ওখানে বসবাস করেন আর ওদের প্রধান জীবিকা হলো মাছ মাছ ধরাটাকেই ওরা প্রধান জীবিকা হিসাবে নেয় ওরা ছোটো থেকেই দেখে দেখে বড়ো হয় কীভাবে মাছ ধরা হয় কীভাবে মাছ চাষ করা হয় পুকুরে কীভাবে চারা ফেলা হয় আবার সেই মাছ কীভাবে বড়ো হয়ে বাজারে বিক্রি করা হয় এটা সমস্তটাই জেলেরা খুব ভালোভাবে জানে আর জেলেদেরকে জলের পোকা বললেও ভুল বলা হবে কেননা ওরা জলের পোকার থেকেও বেশি জলে থাকতে পারে জলের পোকা যেমন জলে সব সময় থাকতে পারে ঠিক আপনি জেলেদেরকেও যদি জলে ছেড়ে দেন তাহলে দেখবেন ওরা সব সময় জলের মধ্যেই রয়েছে আর সেখান থেকেই নানা ধরনের আদব কায়দায় নিত্য নতুন মাছ ধরা এবং সেটাকে আবার ছোটো মাছকে বড়ো করে তোলা শুধুমাত্র ওরাই পারে ওদের সবচেয়ে বড়ো উৎসবগুলি ওরা নানা ধরনের উৎসব করে আর সেই উৎসবগুলিকে নিয়েই ওরা আনন্দে মেতে থাকে